বাংলা ভাষা হলো আমার কাছে একটা মিষ্টি ভাষা আর বাংলা ভাষার মতোন হয়তো পৃথিবীতে আর কোনো ভাষা নেই কারণ বাংলা ভাষা হলো সব থেকে মিষ্টি আর মধুর ভাষা আর বাংলা হলো আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ একটা সাবজেক্ট আর শ্রেষ্ঠ একটা ভাষা আর বাংলার সাহিত্য বাংলার কবিতা ও বাংলার যে শৈল্পিক কাজগুলো আমার খুবই ভালো লাগে ছোটো থেকে বড়ো পর্যন্ত আমি অনেক বাংলা সাহিত্য বাংলার কবিতা পড়েছি আর তার মধ্যে কিছু কিছু এখনো আমার মনে আছে আর আমার এমনি খুব ভালো লাগে বাংলা সাহিত্য কবিতা পড়তে ছোটোবেলায় যেরকম সহজপাঠ থেকে শুরু করে একদম মাধ্যমিক পর্যন্ত যেই বাংলা সাহিত্য কবিতা ও শৈল্পিকগুলো আমি পড়েছি সেগুলো আমার কাছে খুবই প্রিয় জানি না আবার সেই ছোটোবেলায় যেতে পারবো নাকি আবার সেই বাংলা পড়তে পারবো নাকি আর এখন তো এখন বাং পড়াশোনার কোনো শেষ নেই এখনো আমি পড়তে পারি কিন্তু আর সেই সময়টা আর নেই তাই বাংলা সারা জীবনই আমার কাছে শ্রেষ্ঠ আর সারা জীবন থাকবে আর বাংলার যে সাহিত্য বাংলার যে সাহিত্য যে লেখক বড়ো বড়ো যে লেখক আছে বাংলার কবিতার যে লেখক তারা আমার কাছে খুবই প্রিয় জানি না পৃ্ৃথিবীতে আর এরকম আর ভাষা আছে কিনা বাংলা ভাষার মতোন কিন্তু পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভাষা আমার কাছে হলো বাংলা ভাষা আর বাংলা ভাষা হলো খুব সহজ একটা ভাষা তাই যেই বিদেশিরা আমাদের বাংলা ভাষা বলতে আসে আর তারা বাংলা ভাষা খুব ভালো করেই বলতে পারে আর খুব ভালো করেই শিখতে পারে কারণ বাংলা হলো খুব সহজ ভাষা তাই বাংলাটা খুব সহজে সব বিদেশিরা বাংলা ভাষাটা শিকে যেতে পারে